আমার আধুনিক আর রবীন্দ্রসঙ্গীত খুব প্রিয় তাছাড়াও কিশোর কুমার বা সোনু নিগম বা কুমার শানু এদের গানও আমার খুব ভাল লাগে এবং আমি রান্না করার সময় বা মন খারাপের সময় এগুলোকে গুনগুন করতে পছন্দ করি